আমাকে যদি ফ্লাইট ধরতে হয় তাহলে আমাকে কলকাতা যেতে হবে তাই আমি ঝাড়গ্রাম থেকে কলকাতা যাওয়ার জন্য কিসে যাব বলতে গেলে আমার বাড়ি থেকে বেরিয়েই তো আর সঙ্গে সঙ্গে বাস পাওয়া যাবে না আমাকে অটো বা টোটো ধরে বাসস্ট্যান্ডে যেতে হবে এবং বাস থেকে তারপর আবার ফ্লাইট ধরার জায়গায় যেতে হবে তাই আমাদের এখানে খুব রাত্রে কোনোই গাড়ি চলাচল করে না তবে কি যদি ফোন করা যায় যে হ্যাঁ খুব দরকার তাহলে টোটো আসতে পারে এবং আমাদের আজকে ভোর সাতটায় ফ্লাইট আছে তাই আমি টোটোওয়ালাকে ফোন করে জানালাম যে রাত্রি দুটা আড়াইটার সময় টোটোটা যেমন আমার বাড়িতে লাগানো হয় নাহলে ফ্লাইট পাওয়া সম্ভব নয়